কোনো বিদেশি পর্যটক যদি আমাদের পশ্চিমবঙ্গে কোনো ঈদের সময় আসে তাহলে আমরা যেসব ঈদের উপলক্ষে আমরা যেসব পায়েসগুলো বানাই সেগুলো খেয়ে তারা খুবই খুশি হয় এবং তারা পরবর্তী সময় আমাদের কাছ থেকে রেসিপি রেসিপি শেখার আগ্রহ থাকে তাদেরকে এবং তারা বারবারই সেগুলোর উল্লেখ তোলে যে হ্যাঁ তোমরা এটা করেছো খুবই টেস্ট এটা কীভাবে করা হয় এটা কীভাবে করলে ভালো হবে আমাদেরকে শেখাও আমরাও সেগুলোকে শুনলে খুবই ভালো ফিল করি বা আনন্দিত হই যে আমাদের বাঙালির সব কিছু খাবার তাদের খুবই ভালো লাগে এবং আমরা খুবই ভালো মনে করি এবং আমরা মাছে ভাতে বাঙালি আমাদের বাঙালির ওপরে কেউই যেতে পারবে না